মোবাইলের ইতিবাচক দিকগুলি হল মোবাইলটাকে আমরা শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করতে পারি মোবাইলের মাধ্যমে বিভিন্ন শিক্ষকের অনলাইন ক্লাস দেখে আমরা সেটা বিভিন্ন পর্যবেক্ষণ করে সেই ক্লাসগুলি জয়েন করে আমরা ভালো রেজাল্ট করতে পারি এছাড়াও আমরা মোবাইলের মাধ্যমে অনলাইনে ডেটা ট্রান্সফার এবং কাউকে টাকা পাঠাতে আমরা মোবাইলের ব্যবহার করি এছাড়াও মোবাইলে ট্রেনের টিকিট কাটতে কোনও জায়গা যেতে সেই মোবাইল টিকিট কাটি এবং এছাড়াও মোবাইলের মাধ্যমে বিভিন্ন শিক্ষকের ফীস পেমেন্ট করতে পারি